হ্যাঁ নমস্কার আমি আমাদের প্রিয় পুরুলিয়া সংস্থা থেকে বলছি আপনি হ্যাঁ আপনি কি দয়াময়বাবু আচ্ছা আমি একটা ভাবছিলাম যে অনেকদিন ধরেই তো আমাদের এখানে অনুষ্ঠান কিছু হয়নি তো আপনাদের গ্রামে সবাই মিলে যেতাম একটা কিছু অনুষ্ঠান করার কথা ভাবছিলাম তো আপনি একটু বলুন কি কি করলে ভালো হয় আপনাদের গ্রামের জন্য আমি এই মোটামোটি এক সপ্তাহ পর ভাবছি আরম্ভ করবো আচ্ছা হ্যাঁ খুব ভা ভালো বুদ্ধি তো আচ্ছা এখন তো প্রচন্ড রোদ তো কিছুদিন পরেই আমি করছি কিছুদিন হ্যাঁ হুম হুম হুম হুম আর আপনি মোটামোটি গ্রাম থেকে একটু লোক জোগাড় করতে পারবেন যারা রক্ত দিতে পারবে আচ্ছা আর কি কি করলে বলুন তো আপনাদের গ্রামে একটু ভালো হবে যদি বস্ত্র বিতরণ করি তো আচ্ছা আপনি আমাকে বলতে পারবেন যে মোটামোটি কতগুলো জামাকাপড় ওখানে নিয়ে গেলে মানুষদের হবে মানে আমরা আসলে সবাইকেই দিতে চাই বৃদ্ধ হোক বা মাঝ বয়সি মানে সবাইকেই মিলিয়ে মিশিয়ে দিতে চাই আচ্ছা আর আপনাদের গ্রামে কিছু পড়াশোনার ব্যবস্থা আছে মানে বাচ্চাদেরকে কিছু শেখানোর জন্য আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আগামী সপ্তাহে আপনার সঙ্গে যোগাযোগ করছি এগুলো ব্যাবস্থা করে আপনি আমাকে মোটামোটি একটা বলে দেবেন যে কতজনকে দিতে হবে বা কতজনকে না তারপরে আমি যাবো আপনার সঙ্গে দেখা করতে ধন্যবাদ রাখি